আমি গেম খেলা শুরু করার পরে গেম ইন্ডাস্ট্রি নানাভাবেই পরিবর্তন হয়েছে আমি যখন ছোটোবেলায় গেম খেলতাম তখন ছোটো নোকিয়া কিপ্যাড ফোন ছিলো তখন আমরা বেশিরভাগ খেলতাম স্নেক গেমস ছো একটা ছোটো ছোটো সাপ থাকে না বক্সের মধ্যে খেয়ে নিত বক্সের মধ্যে থাকতো তা ব্রক্স খেলতাম আরো অনেক কিছু খেলতাম তারপর আস্তে আস্তে গেমসার পরিবর্তন হলো আর ডেভেলপ হতে থাকলো তখন বেরোলো গ্রাফিক্সের গেম আর গ্রাফিক্সের গেমগুলো অ্যা তখনও অ্যানড্রয়েড ফোনে সাপোর্ট করত তখন শুরুতে ক্যান্ডিক্রাশ খেলেছি তারপর টেম্পেল রান সাবওয়ে সারফার এসব গেম খেলেছি কয়েন কালেক্ট করা অনেক রকম সব গেম খেলেছি তারপর আসলো পাবজি যেটাকে ইন্ডিয়াতে ভিজিএমআই বলে তোমার বলতে থ্রিডি পিকচারের থ্রিডি পিকচারে গেম তো গ্রাফিক্স এখনকার গেমে খুবই স্মুত ভিজিএমআইতে ফ্রি ফায়ারে এখন এইসব গেম সবাই খেলে বাচ্ছা থেকে বড়ো সবাই গ্রাফিক ডিজাইন খুবই সুন্দর এইসব গেমের পরিষ্কার আর মনে হয় যেন নিজেরাই আমরা গেম খেলছি গেম মানে গেমের ভেতর ঢুকে মানে গেমের